আমার প্রিয় পাখি তো অনেকগুলো তো তার ভেতরে পাখ একটা পাখির কথা বলি সেটা হচ্ছে বাবুই পাখি বাবুই পাখি আমার এই জন্যই প্রিয় বা এই জন্যই নায়ক তার বুদ্ধি বা এবং তার ক্ষমতার জন্য বাবুই পাখির কাছ থেকে শেখার আছে যে পরের প্রজন্মকে ঠিকঠাক মানুষ করতে হলে বা ঠিকঠাক সুরক্ষিত রাখতে হলে কতটা পরিশ্রমী এবং কতটা বুদ্ধিমতী হতে হয় যারা বাবুই পাখির বাসা দেখার সৌভাগ্য হয়েছে তাদেরকে বলব বাবুই পাখি প্রথমে তার ঠোঁটের মাধ্যমে বিভিন্ন পাতাগুলোকে কুচিয়ে কুচিয়ে কাটে এবং সেটার মাধ্যমে এত সুন্দর বাসা তৈরি করে আজকে এই আধুনিক যুগে দাঁড়িয়ে এমন কোনো যন্ত্র এখনও তৈরি হয়নি যে বাবুই পাখির বাসাকে নকল করতে পারবে এবং তাদের বাসাটা এতটাই মজবুত হয় যে যতই বৃষ্টি হোক তার এক ফোঁটা জল বাসায় ঢুকবে না তাদের বাচ্চাদের কোনো ক্ষতিও হবে না আর যতই ঝড় হোক বাসা নিচে ছিঁড়ে পড়ে যাবে না এবং তাদের বুদ্ধি এতটাই প্রখর তারা বাসার দুটো পথ তৈরি করে একটা পথ হচ্ছে ফলস পথ যদি কোনো কারণে তাদের বাচ্চাকে ক্ষতি করার জন্য সাপ বা অন্য কেউ পৌঁছে যায় তাহলে তারা তাদের যেই পথটা রাখা আছে সেই পথে গিয়ে হামলা করবে কিন্তু সেটা হচ্ছে ফলস পথ আসল যে পাখির বাচ্চারা যে জায়গাটায় আছে সেটাকে ওরা যতটা সম্ভব ঢেকে রাখার চেষ্টা করে এবং সেটা সবার আড়ালেই থাকে এটা একটা বুদ্ধির ব্যাপার আর একটা বুদ্ধির কথা বলি এটা তো বললাম বাবুই পাখির ক্ষমতা আর একটা পাখির অক্ষমতার কথা বলি কোকিল কোকিল কিন্তু নিজের বাসা বাঁধতে পারে না এবং সে খুব কুড়ে পাখি কিন্তু তার মাথায় আছে প্রচুর বুদ্ধি কোকিলের রঙও কালো কাকের রঙও কালো কোকিল বুদ্ধি করে কাকের বাসায় গিয়ে তার ডিমটা পেড়ে আসে এবং কাক বুঝতেও পারে না এটা কোকিলের ডিম কাক নিজের মনে করে সেই বাচ্চাটাকে বড় করে তোলে এবং বড় হয়ে যখন সে ডাকা শুরু করে তখন কাক বুঝতে পারে এটা কোকিলের বাচ্চা এবং তখন তাকে দূরে ঠেলে দেয় তার ভেতরে কোকিল যথেষ্ট বড় হয়ে গিয়েছে